আমি সঙ্গীত শিল্পের একজন শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থী বা যেসব শিক্ষার্থীরা নিজের গানের দক্ষতা এবং গলার মান উন্নত করতে চায় তাদের জন্য আমি কিছু পরামর্শ যেগুলো আমি পালন করে থাকি যেটি তাদের গলার স্বর এবং গানের দক্ষতার উন্নতি করবে বা ঘটাবে সেগুলো হল তাদেরকে নিয়মিত ভোরবেলা বা দিনের যেকোনও সময় নিয়মিত রেওয়াজ করে যেতে হবে এবং বিভিন্ন রকম ঠান্ডা পানীয় বা মিষ্টান্ন এইসব জিনিস তাদের খাওয়া যাবে না এর ফলে তাদের গলার কন্ঠস্বর এবং গলার মান কমে যেতে পারে এই সমস্ত জিনিসের মেয়াদ রাখলে পরে এবং নিয়মিত রেওয়াজ করার ফলে কোনও একজন শিক্ষার্থী অসম্পূর্ণ অসম্পূর্ণতার থেকে বেছে এবং সমস্ত রূপে তার গলার এবং তার গানের উন্নতি হবে